আমার জানা দশ ও দশ হা দশ লাখের মধ্যে পাঁচটি সংখ্যা হল যেমন আট লাখ তিন হাজার সাতশো তিরিশ পাঁচ লাখ চার হাজার চারশো ষাট সাত লাখ পাঁচ হাজার ছশো আঠাশ ন লাখ দুহাজার পাঁচশো চল্লিশ তিন লাখ এক হাজার দুশো উনতিরিশ